আমার শখ তো ক্যামেরা আমাকে খুব ভালো লাগে ক্যামেরার ছবি তুলতে তো একদিন আমি নিজের মাকে বলি যে আমাকে একটা ক্যামেরা কিনে দাও তো প্রথম প্রথম তো আমার মা মানছিল না ক্যামেরা কেনার জন্য তাও জোর জবরদস্তি একটু কিনে দেয় তা আমার বা আব্বা আমাকে সাপোর্ট করেছিল বলে তাই কিনে দিয়েছিল তো তার পরে যখন আমার ক্যামেরার ছবি তোলার স্কিলগুলো যখন দেখে তখন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে সাপোর্ট করতে শুরু করে কারণ দেখছে যে ছেলে ভালো ছবি তুলছে তো ছেলেকে সাপোর্ট করাই বেটার এই তো এই ছবি তোলাতে সে একদিন সে কোন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতেও পারি আমরা তো এইভাবে আমার ফ্যামিলিরা আমাকে এইভাবে সাপোর্ট করে আর এইভাবেই আমাকে ডি এস এল আর ক্যামেরাটাও কিনে দিয়েছে আমার ফ্যামিলিরা মিলে কারণ দেখছে যে ছেলে ভালো ছবি ওঠায়